আমার গ্রামে এক ঐতিহাসিক ঘটনা ঘটেছিলো যেটা আমি শুনেছিলাম বড়োদের কাছ থেকে একবার না কি এই গ্রামের মন্দিরকে কেন্দ্র করে প্রচুর ঝগড়া ঝাটি হচ্ছিল গণ্ডগোল মারপিট হানাহানি কাটাকাটি পর্যন্ত হয়েছিলো এই মন্দিরকে কেন্দ্র করে দুই সম্পদায়ের মানুষ না কি করেছিলো কিন্তু তখনকার দিনে মুখ্য মড়োলের দেশ তারা এক জায়গায় বসি দুই সম্পদায়ের মানুষকে ভালোভাবে বুঝিয়ে বললো তোরা যদি এমন করিস থালে কিন্তু দেশকে রাখা যাবে না গ্রামকে রাখা যাবে না তখন তোরা কি করবি এই গ্রাম থেকে কি বিতাড়িত হবি না বন্ধুত্ব স্থাপন করবি তখন তারা ভালোভাবে বুঝে দুই সম্পদায়ের মানুষের মধ্যে বন্ধুত্ব গড়ে ওঠে এই ঐতিহাসিক ঘটনাটা কিন্তু গ্রামের উৎপত্তির রূপ দিয়েছে